হ্যাঁ কিছু কুসংস্কার বলতে আমার এলাকায় যখন আমরা চলি দেখি অনেকে আছে সামনে দিয়ে কোনো বিড়াল গেলে সে গাড়িটাকে দাঁড় করিয়ে দেয় এটা অনেকে মানে আবার অনেকে মানে না বিড়াল গেলে অনেকে দাঁড় করিয়ে দুমিনিট দাঁড়ায় তার পরে গাড়িটা চালায় জানে হয়তো সে সামনে কোনো বিপদ আছে বলে এটা করছে কিন্তু হ্যাঁ সত্যি বলতে একটু দাঁড়িয়ে যাওয়া ভালো এটা কোনো খারাপ কিছুই নয় দেখা যায় যে দাঁড়িয়ে গেলে তার মানসিকতাটাও ভালো হয় মানুক না অসুবিধা কী আছে এছাড়া কুসংস্কার বলতে অনেক সময় দেখা যায় কারোর জ্বর হলে গায়ে ব্যথা হলে অনেক ওঝার কাছে যায় তারা ঝাড়ফুঁক করে হতে পারে কিছু লোকের কাজ আবার কিছু লোকের কাজ হয় না যাওয়ার হলে ঝাড়ফুঁক করলে অনেকের জ্বর সেরে যায় দেখেছি আবার দেখা যায় কোনো দাঁতে কিছু ব্যথা হলে গালে ব্যথা হলে বাত হলে তারা তেলপড়া জলপড়া দেয় ছাড়ে কিন্তু ডাক্তারও দেখাতে হয় অনেকে মেনেও চলছে জলপড়া দিয়েও কাজ হচ্ছে বা তেলপড়া দিয়েও কাজ হয় এগুলো কুসংস্কার আমরা বলতে পারি ঠিকই আবার অনেকে মেনে চলে তাদের কাজও হয় দেখেছি এগুলো ভালো জিনিস খারাপ কিছুই নয় মানলে অনেক কিছু না মানলে কিছুই না মানুষ তো সবাই কিন্তু কিছু লোকের কাজ হয় কিছু লোকের কাজ হয় না তার জন্য কুসংস্কার বললে তো কিছু করা যাবে না মানুষ কিছু জানে বলে মানুষ শিখেছে কারণ গাছ সবসময় ভালো জিনিসই হয় গাছে কোনো ক্ষতি হয় না এমন এমন জিনিস আছে সবাই ঝাড়ফুঁক করে গাছের শেকড় ফেকড় দিয়ে তারা জানে বলে এইগুলো করছে গাছ মানুষের উপকৃত ইয়ে উপকৃত জিনিস গাছ কোনো সময় কোনো বেইমান করে না আর ঝাড়ফুঁক বলতে যথেষ্ট ভালো খারাপ কিছুই না কিছু মানুষ ভুলবশত উলটোপালটা জায়গায় যায় বলে তারা ক্ষতিগ্রস্তর মুখে হয়